আমার যে বাইক আছে সেটাকে আমি প্রত্যেক দিন জল দিয়ে ধৌতকরণ করি এবং তার সাথে তার যে তেল দিতে হয় বা মবিল জাতীয় পদার্থ দিতে হয় যাতে পিচ্ছিল হয় তার যন্ত্রগুলি সেই দিকে নজর রাখি তাছাড়াও বাইক চালানোটা একটা ক্লান্তিকর হতে পারে মাঝে মাঝে কারণ বাইক যদি একঘেয়েমি চালানো হয় সেটা শরীরের জন্যও ক্ষতিকারক এবং মেজাজকে খিটখিটে করে দেয় তাই এটি ক্লন্তিকর হয়ে ওঠে তবে লং রুট লং রুট বা দীর্ঘ রুটের জন্য এই মোটর সাইকেল চালানো খুব একটা সুবিধাকর নয় কারণ মোটর সাইকেলের যে অংশগুলি সেগুলি নষ্ট হতে পারে তাছাড়াও শরীরের ক্ষতিসাধন হতে পারে বা হাড়ের রোগ দেখা যেতে পারে এই লং জার্নি বা যে দীর্ঘ রুটে যাওয়ার ক্ষেত্রে যে সতর্কতা করতে হয় সেগুলো হল হেলমেট পরতে হয় তাছাড়াও একটি জুতো পরতে হয়